সত্যজিৎ রায়ের ফেলুদা সত্যজিৎ রায়ের ফেলুদা বইটা খুব সুন্দর এত সুন্দর যে বইটা পড়তেও খুব ভালো লাগে যে এত ভাবিয়ে তুলেছে যে কি হবে পরে পরে কি হবে আগে থেকে বোঝা যায় নি যেমন কোন কোন বইয়ে পড়লে বোঝা যায় যে প্রথমে পড়ে শেষে কী হবে সেই সব কিছু এত ইন্টারেস্টিং এত গভীরত্ব বইটার মধ্যে প্রচুর ভালো লেগেছে ফেলুদা সত্যজিৎ রায়ের ওই ফেলুদা বইটা পড়ে